দশ থেকে দশ লক্ষের মধ্যে পাঁচটি সংখ্যা হল ছয় লক্ষ ছেষট্টি হাজার ছয়শত ছিয়ানব্বই ছাপান্ন হাজার পাঁচশত পঁয়তিরিশ তিন লক্ষ ছত্তিরিশ হাজার ছয়শত ছিয়াত্তর সাত লক্ষ তেষট্টি হাজার চারশত পঁয়তিরিশ অষ্টআশি হাজার আটশত ঊননব্বই